আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনা করেছি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করার জন্য আমাকে বিভিন্ন রকমের হার্ড ওয়ার্ক করে পড়াশুনো করতে হয়েছে কারণ আমার বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না থাকার কারণে পড়াশোনার পাশে পাশে বিভিন্ন ধরণের কাজকর্ম করে আমাকে পড়াশুনো করতে ও শেষ করতে হয়েছে এরপর আমি একটা ছোট্ট চাকরি করি চাকরি হল আমি এক লোকের দোকানে কাজ করে থাকি যেখানে আমি খুবই কঠোর পরিশ্রম করে এবং সেই পরিশ্রমে শ্রম দান করার পর আমি বিভিন্নরকম সম্মুখীন হওয়ার পর সেখানে চাকরি করে থাকি এবং বিভিন্ন কাজের মাধ্যমে আমি নিজেকে তৈরি করে থাকি এবং আমি আমার নিজের পরিবার ইত্যাদি সমস্ত কিছুকে দেখাশুনো করি এই চাকরির মাধ্যমে এবং আমার পড়াশোনা বেশি দূর না করার ফলে আমি বিভিন্ন ভালো রকমের কোনো চাকরি পাইনি আর চাকরির সুযোগও কখনো হয়নি আর সেই কারণে আমাকে আজ ছোটো চাকরি করে নিজের পরিবার ও নিজেকে দেখাশোনা করতে হয়